প্রধানত আমাদের পুরুলিয়া জেলা যেইজন্য বিখ্যাত সেটা হচ্ছে ছৌ নাচ এই ছৌ নাচ দেখতে বিভিন্ন লোকজন বিভিন্ন ছুটে আসে বাইরের লোক যখন আসে আমাদের পুরুলিয়াতে এসে পরে যখন দেখে যে এইরকমভাবে জীবন জীবন যাপন করছে মানুষজন তাদের সংস্কৃতি কেমন তাদের পেশা কেমন তাদের জীবনধারা কেমন তাদের শিক্ষা কেমন সমস্ত কিছু কিন্তু তারাও দেখে এবং তারাও অনেক বুঝতে পারে যে তারা এরকম ভাবে জীবনযাপন করে তাদেরও ভাল লাগে যে একটা নতুন সংস্কৃতি নতুন জীবনধারা শিখলাম এখানে এসে পরে যখন পর্যাটকরা আসে আমাদেরও ভাল লাগে যে পর্যাটকরা এসে পরে আমাদের পুরুলিয়াকে এতটা ভালবাসছে এতটা জানার যে আগ্রহ মানুষজন যে ছুটে আসে পুরুলিয়া জেলাকে পুরুলিয়া জেলার আর একটা কারণ আসার সেটা হচ্ছে অযোধ্যা পাহাড় বিশেষ আকর্ষণ বলতে আমাদের অযোধ্যা পাহাড় এবং বিভিন্ন ড্যামগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন জলাশয় রয়েছে তার মধ্যে রয়েছে সেই বরন্তী এক অন্যতম আকর্ষণ আরও রয়েছে সেই বড়ো আর একটা ড্যাম যেটাকে বলা হচ্ছে পুরুলিয়ার সুন্দরবন অর্থাৎ সেই জায়গাটাও খুবি পপুলার জায়গা অনেকটা জনপ্রিয় জায়গা বিভিন্ন জীবনধারা রয়েছে মানুষজন বিভিন্ন পেশায় থাকে পুরুলিয়ার মানুষ রাঢ় বাংলার মানুষ তারা সবাই খেটে খেতে পছন্দ করে আরও বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কালচারের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পেশার মাধ্যমে তারা জীবনযাপন করে প্রধানত চাষবাসটা হচ্ছে পুরুলিয়া জেলের এখন প্রধানত জীবিকা নির্বাহের একটা পথ চাষ না করলে মানুষজন খেটে খেতে পায় না তারমধ্যে বিভিন্ন মেলা রয়েছে মেলা বলতে টুসু ভাদু ছৌ নাচ করম এইসব নিয়েই পুরুলিয়া জেলের মানুষ মেতে থাকে সারাবছর ধর্ম বলতে সব ধর্মের মানুষ কিন্তু পুরুলিয়া জেলাতে রয়েছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন শিখ বলেন সমস্ত ধরণের কিন্তু মানুষজন পাঞ্জাবী বলেন সমস্ত ধরণের ধর্মীয় মানুষ ওইখানে বসবাস করেন পুরুলিয়ার মানুষের বলতে একে অপরের সঙ্গে অনেকটাই বন্ধুত্বপূর্ণ থাকে সবাই